হ্যাঁ আমি বই বিক্রেতা বলুন আপনার কী দরকার ও গীতাঞ্জলি তো এখন নেই আপনি বরঞ্চ অর্ডার দিতে পারেন আমাদের কাছে আগে তো তিনশো ষাট টাকা করে নিতো এখন কত কী দাম এখন সেটা দেখে আপনাকে বলব আপনি কিছু অ্যাডভান্স করতে পারেন আমি অর্ডার হিসেবে নিতে পারি ছিল কিছু কিছু অল্প কিছু আপনি হয়তো পাবেন আর কিছু নেই অর্ডার দিলে আপনার চলে আসবে তা আমনার সপ্তাহ এক সপ্তাহ মতো আপনার ওয়েট একটু করতে হবে চেষ্টা করব আপনার যদি বেশি আর্জেন্ট লাগে তাহলে আমাদের তাড়াতাড়ি করতে হবে আচ্ছা আমি চেষ্টা করব তাড়াতাড়ি দেবার জন্য আপনি কিছু অ্যাডভান্স করেন তাহলে আমি তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ ফোন পে এই নাম্বারেই ফোন পে আছে আমার এই নাম্বার থেকে আপনি অ্যাডভান্স করতে পারেন আমাদের আমি চে চেষ্টা করে আমি চেষ্টা করে দেখতে পারি আপনি বলে দেবেন আপনার কোন কোন বইগুলো লাগবে আমি অর্ডার হিসেবে আপনাকে এ দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে আপনি লিস্ট পাঠিয়ে দেন হোয়াটস্যাপে পেয়ে গেলেই আমি অর্ডার দিতে নিয়ে যাব বলে দেব আর কি হ্যাঁ হ্যাঁ এই নাম্বারেই আপনি হোয়াটসঅ্যাপ করে দেন আমাদের বেশি নিলে আপনার ওই ফাইভ পার্সেন্ট ছাড় আছে এখন আমার অর্ডারটা আপনি এখন অর্ডার দিয়েছেন আমার ফোন পে তে দেখি আমি নিয়ে আসাই জিনিসটা নিয়ে এসে আপনাকে জানাই যে কত পার্সেন্ট আমি তো আপ আমার মতই বললাম যে ফাইভ পার্সেন্ট ছাড় আছে এখন দেখা যাক আপনি অর্ডার দেন আমি চেষ্টা করব আর ফাইভ পার্সেন্ট আপনার ওর সঙ্গে যোগ করে দিতে টেন পার্সেন্ট ছাড় হ্যাঁ হ্যাঁ দেন আপনি হোয়াটস্যাপে পাঠিয়ে দেন আমি অর্ডার দিয়ে নেব